আমরা হিন্দু তো হিন্দু ধর্ম মতে অনেক শ্লোক আছে যেগুলো আমাদের পাঠ করতে হয় বাড়িতে পূজা অর্চনা হলে করতে হয় তারপর এই সামনে সরস্বতী পুজো আসছে তখনও করতে হবে তো এবারে বই দেখেই আমাদের ওই পাঠ করতে হয় তো আমাদের তো এখন শ্লোক কোনো মনে নেই তো শ্লোকগুলো খুবই ভালো আর মানে পড়লে একটা আলাদা শরীরে একটা এনার্জি কাজ করে যে ঠাকুর পূজার জন্য যে শ্লোকগুলো হয় ওগুলোই আমরা পড়া হয় আর প্রচুর শ্লোক আছে যেরকম হিন্দু ধর্মে অনেক দেবদেবী আছে প্রত্যেকটা দেবদেবীর নিয়ে একটা করে শ্লোক আছে যেরকম সরস্বতী পুজোয় পাঠ হয় দুর্গাপুজোয় হয় কালী পুজোয় হয় তো শ্লোকগুলো খুবই ভালো প্রতিদিনই আমাদের পাঠ করতে হয় বাড়িতে পুজোর সময় আর এমনি তার পরে যে দেবদেবীর পুজো হয় দেবদেবীর পুজো হলে তখনও পাঠ করতে হয় সবথেকে ভালো পাঠ করা হয় যখন ব্রাহ্মণ আসে বাড়িতে পুজো করতে ব্রাহ্মণ যখন পুজো করে ব্রাহ্মণের সাথে যে যখন পাঠ করতে হয় আরও ভালো পরিষ্কারভাবে পাঠ করা হয় কারণ ব্রাহ্মণ যখন পুজো করে খুবই সুন্দরভাবে শ্লোকগুলো বলে শুনতেও ভালো লাগে পাঠ করতেও ভালো লাগে একটা মনোযোগ পড়ে খুবই ভালো হয় পাঠ করতে আর শ্লোকগুলো খুবই সুন্দর আর যখন পুজো হয় তখনই ভালো বলা হয় আর বাড়িতেও বলা হয় রোজ তো বলা হয় না কিন্তু যেদিন করে বাড়ি থাকি পুজোর সময় সন্ধ্যাবেলা দুপুরবেলা তখন করে একবার করে পাঠ করা হয়